বিজ্ঞান ও প্রযুক্তিতে কেরিয়ার গড়তে আমার এক বান্ধবীকে পাশে পেতে চাই কারণ সেই বান্ধবী নিজের কেরিয়ার নিজেই গড়ে তুলেছে আমি তাঁর সাহায্য পেতে চাই তাঁর সাহায্যে আমি নিজেকে গড়ে তুলতে পারব কেননা বান্ধবী নিজে মেদিনীপুরের বিখ্যাত গোপ কলেজে পড়াশুনো করেছে এবং নিজের কেরিয়ারও গড়ে তুলেছে সেই কারণে আমিও গোপ কলেজে ভর্তি হতে চাই নিজের কেরিয়ার গড়ে তুলতে চাই